ঝাড়গ্রাম জেলার প্রধান প্রাকৃতিক সম্পদটি হলো কাঠ এখানে সব থেকে বেশি কাষ্ঠ শিল্প কারণ এখানে কাঠটা এই কারণেই সবথেকে বেশি পাওয়া যায় এখানে চারিদিকেই বন বনই বন শুধু জঙ্গল আর জঙ্গল আর এখানে সব থেকে বেশি কাঠ পাওয়া যায় শাল কাঠ শাল কাঠটা এখানে সবসময়েই থাকে তো যে যখন পারে শাল কাঠটা নিয়ে যায় আবার এখানে এরকমও হয় যে মানুষ রাতের বেলা মানে গ্রামের দিকে যে মানুষরা থাকে তারা রাতের বেলায় শাল কাঠ চুরিও করে তো এইরকমই এইখানে হচ্ছে কাঠ শিল্পটা সব থেকে বেশি এবং কাঠের দামও এখানে খুব কম এছাড়াও এখানে যে জলের উপাদান বা জলের উৎস যেটা বলছি সেই উৎসটা প্রায় নদী থেকে আসে বা সাবমারসিবল মানে যেটা ভৌম ভৌম কূপ যেটাকে বলে সেই ভৌম কূপ থেকে আসে কারণ এটা যেহেতু জঙ্গল এলাকা এবং এটা কিছুটা পাথুরে এলাকা তো জলটা সবসময় এখানে থাকে না তো সেই জন্য জল পাওয়ার জন্য নদী থেকে কিছু প্রকল্প বা প্রক্রিয়ার সাহায্যে জল নিয়ে আসা হয় এছাড়া আছে পরিষ্কার এবং আবর্জনা মুক্ত পৌরসভা যে পৌরসভা থেকে সবার সবসময় সেই কাজও করে এছাড়া এখানে আবহওয়া সেরকম খুব একটা খারাপ হয় না এবং ঘূর্ণি ঝড় টর হয় না তবে দূষণটা একটু জঙ্গলের জন্য কম আছে তবে জঙ্গল যে পরিমাণে কাটা পড়েছে তাতে মনে হয় দূষণের বৃদ্ধি পাবে তো আমি চাই যে আমার এলাকা সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকুক